একদিন আমি আমার দাদুর সাথে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম আমাদের সিট পড়েছিল ইঞ্জিনের কাছে আমার দাদু হার্ট পেশেন্ট ছিল সেই জন্য ওই ইঞ্জিনের আওয়াজটা সহ্য করতে পারছিল না তা তারপর আমি এয়ারহোস্টেসদেরকে রিকোয়েস্ট করলাম যে আমার দাদুর সিটটা চেঞ্জ করার জন্য কেন কি ও হার্ট পেশেন্ট ছিল আর ও ইঞ্জিনের আওয়াজটা সহ্য করতে পারছিল না অনেক অনুগ্রহ করার পর ওরা বলল যে হ্যাঁ ঠিক আছে আমরা সিটটা চেঞ্জ করতে করে দিচ্ছি